বাগানে জন্মানো ফুল ও ফল দিয়ে আমি দেবদেবীর পুজো করি প্রথমে প্রতিদিনই সকালে উঠে আমি স্নান করি স্নান করে ওই ফুলগুলো একে একে আমি ফুলের ঝুড়িতে তুলে নিই তারপর আমি সেগুলোকে ঠাকুরঘরে রেখে আসি আর ফল আমার বাগান যেগুলো হয় সেই ফলগুলোও তুলি তুলে ফলের ঝুড়িতে রেখে ধুয়ে সেগুলোও ঠাকুরঘরে রেখে দিই তারপর আমি স্নান করে রেডি হয়ে বাসন কোসন মাজার পর একে একে ফল কেটে নিই ঠাকুরের বাসনে দিয়ে দিই খাবার জন্য জল দিই থালাতে ফলগুলো দিই আর ওই ফুলগুলোতে আমার পুজো করতে খুব ভালো লাগে প্রদীপ ধূপ জ্বালিয়ে আমি ওই ফুলগুলো একটা একটা করে সব ঠাকুরের গায়ে দিই মাথায় দিই পায়ে দিই এগুলো আমার খুব ভালো লাগে লক্ষ্মী ঠাকুরকে শুধুমাত্র সাদা ফুল দিয়েই সাজাই কারণ লক্ষ্মী দেবী সাদা ফুলে সন্তুষ্ট অন্য ফুল অত ভালোবাসেন না কালী মাও খুব লাল জবা ফুলে সন্তুষ্ট ওনাকে তাই জবা ফুল দিয়ে আমি সাজিয়ে নিই আর অন্যান্য ঠাকুরদেরকে আমি সবরকম ফুল দিয়ে সাজাই কিন্তু আমার শিব বাবাকে আমাকে বেলপাতা দিতেই হয় কারণ বেলপাতা ছাড়া উনি সন্তুষ্ট নয় আপনি যত ফুলই দেন শিব বাবা কিন্তু বেলপাতা চায় এই জন্য ওই একে একে ফুল নিয়ে আমার পুজো করতে প্রায় ঘন্টাখানেক কেটে যায় আমি খেয়াল করি আমার কোনও ঠাকুর এর ছবিতে আমার যাতে ফুল দেওয়া হয় না এরকম কিছু আছে না কি আমি পুজো করতে করতে ওটা খুঁজতে থাকি